আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপের মধ্যে নাম হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সট্রাগ্রাম টেলিগ্রাম ইউটিউব আরও অনেক আছে আর এখন স্মার্ট ফোনের কিছু সুবিধা হচ্ছে এটাই যে আগেকার দিনে মানুষ কোনো মানুষ যদি দূরে থাকতো অন্য কোনো শহরে তাকে কিন্তু সহজেই দেখতে পেতাম না কিন্তু এখন এই স্মার্ট ফোনের যুগে আমি তাকে সরাসরি দেখতে পাবো ভিডিও কলিংয়ের মাধ্যমে এবং অসুবিধা হচ্ছে যে এই ফোন কিন্তু অনেক বাচ্চা ছেলেদের নেশাগ্রস্ত করে দিচ্ছে ফোনের ওরা ফোন ছাড়া থাকতে পারছে না অনেক মহিলারা ঘরের কাজবাজ করছেন না তার জন্য পারিবারিক অশান্তি হয়ে যাচ্ছে এই ফোনের জন্য অনেক বয়স্ক মানুষরাও এই ফোনের